আমি বেলগুমা থেকে বলছি আমার রাত তিনটের সময় একটি ট্রেন ধরার আছে সেজন্যই আমি প্রায় দুটো নাগাদ একটি গাড়ি বুক করতে চাই যেটা আমাকে আড়াইটার মধ্যে স্টেশন পৌঁছে দিতে পারবে তাই এতো গভীর রাতে কি এই বাড়ির গাড়িটি পাওয়া সম্ভব